আমি বিশেষত স্ট্যাম্প খুব বেশি কালেক্ট করে থাকি বা সংগ্রহ করে থাকি সেইগুলো আমার যখনই প্রত্যেকটা এফোর সাইজের যে জেরক্সের কাগজগুলো হয় সেগুলোয় আমি চেটাই এবং তারপর ল্যামিনেশন করে রাখি এবং ল্যামিনেশন করার পরে সেটাকে বাইন্ডিং করে একটা বইয়ের মতো আমি বানিয়েছি এবং তাতে কিছু খালি পাতাও রাখা আছে যাতে আমি ওগুলো আরো নতুন যখন পাব সেগুলো কে রেখে বা আটকে আমি আরো সংগ্রহ বাড়াতে পারবো এছাড়াও হ্যাঁ আমি ডায়েরিতে লিখে রাখি যে কোত কোথায় কতগুলো কী সংগ্রহ করেছি কারণ ডাটাবেস বা অন্য সিস্টেম সম্পর্কে আমার সেরকম ধ্যান ধারণা নেই কাজেই আমি হাতেই মানে কলমে করে ডায়েরিতেই লিখে রাখি আর সেই একটি সূচিপত্র রাখা রয়েছে যে কোথায় কোন স্ট্যাম্প রয়েছে কী রয়েছে এবং সেই স্ট্যাম্পের কী ইতিহাস বা সেই শিলা বা সেই পয়সার কী ইতিহাস সেটা ওইভাবেই লেখা থাকে এবং ওইভাবেই আমি আমার সংগ্রহেরকে ট্র্যাক করে রাখি